হ্যালো হ্যালো বলছি কি আমি তো আপনার দোকান থেকেই সোয়েটার কাটিয়েছিলাম তার সোয়েটার কাটিংটা খুব ভালো হয়েছে তো আপনারো হ্যাঁ হ্যাঁ তা ওই আমি তো আমি আপনাদের কাছে আরও জিনিস কাটাতে চাই চুড়িদার ব্লাউজ এগুলো কাটিং করতে চাই তা আপনার দোকান কবে খোলা থাক আমি তো দোকানে গেছিলাম তা দোকানটা বন্ধ ছিলো আপনাকে পাই নি তার জন্যই ফোন করলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্লাউজ কাটাবো চুড়িদার কাটাবো অনেক কিছু কাটানোর আছে তা সেটা আপনি কতো কি নেবেন এগুলো একটু বলুনটা ভালো লেগেছে চুড়িদারের কাটিংগুলো খুব কাপড়গুলোও খুব ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই সেই জন্যই ফোন করেছিলাম তাহলে কবে খুলবে না তো বলতে পারববে না বললে তো ভালো হতো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা চুড়িদার কাটাবো আর দুটো ব্লাউজ কাটাবো অনেক কিছু কাটানো রয়েছে শাড়ি শাড়ি সেলাই করবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে